হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ তুমি কে বলছো বলো আচ্ছা নামটা কি বলো ও আচ্ছা তুমি টুয়েলভে পড়ছো তো এখন আচ্ছা তো তুমি বলো তোমার কী সমস্যা

ক্যারিয়ার ক্যারিয়ার কাউন্সেলিংয়ের জন্য তুমি তোমার ইচ্ছা কী তুমি কী নিয়ে পড়তে চাও তো এখন ধরো দেখো সবই তো কম্পিটিশানের ব্যাপার তো সমস্ত সমস্ত ফিল্ডেই কম্পিটিশান তো তোমাকে অবশ্যই আমি এটা প্রথমে বলতে চাইছি যে তোমাকে অবশ্যই প্রথমে মাধ্য উচ্চ মাধ্যমিকটা ভালো নাম্বার নিয়ে পাশ করতে হবে ধরো সত্তর থেকে আশি পার শতাংশ নাম্বার তো চাইই ভালো ক্যারিয়ার গও ভালো ক্যারিয়ার গড়ার জন্য ও তুমি হ্যাঁ তুমি তুমি তুমি যদি ইয়ে মানে এম বি বি এস এম বি বি নিয়ে পড়ার ইচ্ছে আছে নাকি তো তো তুমি হচ্ছে দুটো পরীক্ষাই দাও ডাবলু বি জে ই একটা পরীক্ষা হয় জানো তো আর তারপর নিট বলে একটা পরীক্ষা হয় তোমার যদি ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছেই থাকে তো সেক্ষেত্রে তুমি নিট এক বছরে প্রিপারেশান নিতে পারো তারপরে তুমি পরীক্ষায় বসতে পারো আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাও তো পরীক্ষার পরীক্ষার পরে ডবলু বি জে ই পরীক্ষা হয় সেই পরীক্ষাটা দেবে এবারে সেখানে র্যাঙ্ক অনুযায়ী তুমি সরকারি কলেজ পেয়ে যাবে বা র্যাঙ্ক যদি একটু বেশি হয় তো সেক্ষেত্রে তুমি প্রাইভেট কলেজ পাবে এছাড়াও এছাড়াও অন্য ও হ্যাঁ এগ্রি এগ্রিকালচারাল বলতে আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে এখন এগ্রিকালচারালে এগ্রিকালচারাল নিয়ে পড়লে তো তোমারকে মেটিরিয়াল তার মানে এখন ক্যারিয়ারটা এগ্রিকালচারে ভালোভাবে তৈরি হয়ে যাবে আর কি কেননা দেখো সবাই এই মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কিছু লিয়ে ব্যস্ত এগ্রিকালচারের দিকে কেউ আসতে চায় না তো কিন্তু এখন এগ্রিকালচারে সমস্ত সরকারি পদগুলো প্রায় ফাঁকা আছে তা সরকারি কাজগুলো হয় তুমি যদি এগ্রিকালচার নিয়ে ভালোভাবে পড়াশুনা করতে পারো তো সেক্ষেত্রে তোমার একটা অপরচুনিটি চলে আসবে হ্যাঁ ওটাতে তোমার হাইট হাইট মেডিকেল রিপোর্ট সব ভালো থাকে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারো হয়ে যেতে পারে হ্যাঁ ওখানে ওখানে তো বিশেষজ্ঞরা থাকবে ওদের কাছ থেকে জেনে নিবে